আমার এলাকায় একটি হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্র রয়েছে হ্যাঁ তারা সহজেই খুবই অ্যাক্সেস যোগ্য হসপিটালে যখন যাই বা তখন সেখানে যেয়ে আমাদেরকে ক্লায়েন্ট দেওয়ার দরকার হয় আমরা সেখানে গেলে খুব সহজেই ট্রিটমেন্ট পাই সেখানে পয়সার বেশি দরকারও হয় না যেহেতু সরকারি হাসপাতাল তো কোনও মানুষের যদি কিছু হয় কোনও রোগ জ্বালা হয় কোনও বার্ধক্য মানুষ বা বয়স্ক মানুষ তাদের যদি কোনও কিছু অসুবিধা হয় যদি তার হাসপাতালে নিজেও না যেতে পারে হসপিটালের কল টেলিফোন নাম্বারে ফোন করলে তারা সহজেই এসে রোগীকে নিয়ে যায় আমরা চাই যেন সমস্ত জায়গায় এরকম হসপিটাল গঠন হয়